আমার প্রিয় মাছ ভেটকি আমার বাড়ির অনেকেই আছে যারা ভেটকি মাছ ভালোবাসে ভাঙন মাছ ভালোবাসে কিন্তু আমাদের পুকুর আছে সেখানে অনেক রকম মাছ হয় গ্রাস কার্প মাছ হয় চাঁপানি পুঁটি হয় পোনা মাছ হয় অনেক মাছই হয় কিন্তু আমাদের বাড়ির দুজন ভেটকি আর ভাঙন খাওয়ার লোক ছোটো মাছ তাদের পছন্দই হয় না সাধারণত কোন কোন মাছ আমরা ভালোবাসি তা বলতে গেলে অনেক মাছই ভালো লাগে কোথায় কোথায় ভাঙন কোথায় ভেটকি কোথায় চিংড়ি এসব মাছই প্রিয় আরও বলতে গেলে ভালো লাগে ভেটকি পাতুরি ফিশ ফ্রাই করে খেতে আমার তো বেশি ভালো লাগে ভেটকি মাছ আর কার কার কী ভালো লাগে তা বলতে গেলে দুটো মানুষের কী কী মাছ ভালো লাগে জানি ভেটকি ভাঙন ছাড়া কারোর কিছু ভালোই লাগে না আর হয়তো দু চারটে রুই যদি মনে হয় একটু রুই খেতে তাহলে খায় নয় খায় না